আমার ভিন্ন দেশে পাখি দেখার কোনো অভিজ্ঞতা নেই তবে আমার অন্য দেশে পাখি দেখার ইচ্ছা ছিল তো আমি অনেক জায়গায় অন্য দেশে পাখি দেখার সুযোগ পেয়েছি অনেকবার যেমন আমি একবার নর্থ বেঙ্গলে ঘুরতে গিয়েছিলাম নর্থ বেঙ্গলে আমি অনেক রকম পাখি দেখেছিলাম নর্থ বেঙ্গলে আমি অনেক রকম পাখি দেখেছি সেখানে দেখেছি আমি পাখির সংখ্যা বা সাইজ অনেক ছোটো এবং সুন্দরবনে বা সুন্দরবনে পাখি দেখতে গেছিলাম সেখানে দেখেছিলাম পাখির সাইজ অনেক বড়ো তাতে আমার মনে হয়েছে যে জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের ফলে এক এক জায়গায় এক এক রকম পাখির সাইজ হয় যেরকম আমি উদাহরণ দিই পেঙ্গুইনরা থাকে তাদেরকে যদি আমাদের ভারতবর্ষে বা এই গরম দেশে নিয়ে আসা হয় তো তারা বাঁচবে না জলবায়ু তো এক এক জায়গায় এক এক রকম পাখি থাকে আমাদের এলাকায়ও ঠিক এক রকম পাখি থাকে এবং অন্য এলাকায় অন্য রকম পাখি থাকে আমাদের এলাকায় যেমন কাক শালিক পায়রা ইত্যাদি পাখি দেখা যায় শহরের বুকে পলিউশন বেশি গাছপালা কম সেজন্য খুব বেশি পাখি দেখা যায় না তবে কিছু কিছু কমন পাখি থাকে যেমন সব এলাকায় দেখা যায় যেরকম আমি নর্থ বেঙ্গল দেখেছি সুন্দরবনেও দেখেছি এবং আমাদের এখানেও দেখেছি টিয়া পাখি শালিক পাখি এক ইত্যাদি পাখি সব এলাকাতেই দেখা যায় কিন্তু আবহাওয়ায় একটা প্রাণীদের ক্ষেত্রে মুখ্য ভূমিকায় অবদান করে আবহাওয়ার কারণে পাখি এক এক রকম এক এক হয় শীতের দেশের পাখিও চর্বি এবং পাখনা খুব বেশি হয় কারণ তাদের ঠান্ডা অতিক্রম করতে হয় কোনো কোনো সময় টেম্পারেচারে মাইনাসেও চলে যায় সেই টেম্পারেচার সহ্য করে তাদের বাঁচতে হয় যেরকম পেঙ্গুইনের কথা বলছিলাম সেখানে তো টেম্পারেচার মাইনাস মাইনাস টেন পর্যন্তও চলে যায় সেই সময় তারা কী করে সমস্ত পেঙ্গুইন একত্রিত হয়ে লাইন দিয়ে একে অপরের ঘেসে দাঁড়িয়ে থাকে তার ফলে একজনের গায়ের গরম আরেকজনের গায়ে যায় এবং এইভাবে তারা বেঁচে থাকে আমাদের এই এলাকায় বা আমাদের এখানে যে পাখিগুলো থাকে তাদের এরকম এত ঠান্ডা টেম্পারেচার তারা সহ্য করতে পারবে না তাই জন্য তাদের এই অভ্যস্তটা নেই এবং এইগুলো তাদের ভিতরে নেই আবার ঠিক পেঙ্গুইন যদি আবার এখানে আসে তাহলে এত টেম্পারেচার এবং এত গরম পড়ে এখানে যে তাদের চর্বি এবং শরীরের যে গঠন এই টেম্পারেচারে তারা বাঁচতে পারবে না সেই জন্য আমাদের আমার মনে হয় যে এক এক এলাকায় এক এক রকম আবহাওয়া ও তাদের জন্য পাখিও এক এক রকম